আমি কিচুক্ষণ আগে একটি খাবার ওয়েবসাইট বা কোনো একটি অ্যাপে অর্ডার করেছিলাম যেটি আমি কিছুক্ষণ আগেই পেমেন্ট করে দিয়েছি কিন্তু সেই পক্ষে আমি এখনো নিজে বুঝতে পারছি না যে আমার টাকাটা আসলেই কি আপনাদের কাছে গেছে নাকি আপনারা যদি একটু আমাকে মনস্থির করে আমার টাকাটা আপনার কাছে গেছে নাকি একটু বলতেন তাহলে আমি খুব উপকৃত হতাম কারণ আমি অনেক অনেক চাপে আছি আর আমার নেটওয়ার্ক খুব ধীর গতিতে চলছে এই জন্য আমি বুঝতে পারছি না যে আমার আদৌ টাকাটা আপনাদের কাছে গেছে কিনা তাই আপনারা যদি একটু আমাকে বলতেন তাহলে আমার খুব ভালো হতো আমি কিছুক্ষণ আগেই অর্ডারটি দিয়েছিলাম যেটির টাকা আমি অনেকক্ষণ আগেই দিয়ে দিয়েছি কিন্তু আমার এখানে এখনো নিশ্চিত হয়ে দেখাচ্ছে না যে টাকাটা আপনাদের কাছে গেছে কিনা তাই আপনারা একটু দয়া করে আমাকে একটু ক বলিবেন